আমার বাড়িতে একটি ছোটো অনুষ্ঠান আছে অন্নপ্রাশন ওই ধরুন দশ কুড়ি জন মানুষ খাবে তো আমি চাই আপনাদের রেস্তোরাঁ থেকে সেই খাওয়ারটি অর্ডার দিতে কারণ আমরা খুব একটা বড়ো করে কোনো অনুষ্ঠান করতে চাইছি না ছোটোর মধ্যেই করতে চাইছি শুনলাম এখানকার না কি রেস্তোরাঁর মধ্যে আপনাদের রেস্তোরাঁটা খুব ভালো সে জন্য আপনাদের রেস্তোরাঁতেই অর্ডার কচ্ছি ওই কুড়ি জনের মতো রাইস পোলাও আর মাংস একটা পনিরের তরকারি আর একটা মিষ্টি দই পাঁপড় এগুলো কিন্তু একটু ডেলিভারি করতে হবে আপনারা কি এটা করতে পারবেন করলে আমি খুব ভালো লাগে আমার আমি শুনলাম আপনাদের এখানে না কি খুব নাম টাম আছে আমার যদি এই খাবারগুলোর সাথে কোনো ছাড় থাকে একটু বলবেন কারণ আমি তো যেহেতু এতগুলো খাবার নোব সেহেতু একটা ছাড় তো আমার থাকেই একটা তো ডিস্কাউন্ট আমি পেতেই পারি তাই না অবশ্যই আমার যদি কুড়ি পারসেন্ট ডিস্কাউন্টও হয় সেটাও কিন্তু আমার অনেকটা লাভজনক বলে আমি মনে করব তা আপনাদের এখান থেকে আমার ওই ডিস্কাউন্টটা ছাড়াই কত পেমেন্ট হবে সেটা আমাকে একটু বলে দেবেন আমি সেই মতনই নিয়ে নোব আর আপনারা ডেলিভারিটা আমাকে একটু সকাল সকাল করিবেন যাতে আমি দুপুরের খাবারটা তাদেরকে সুস্থভাবে খাওয়াতে পারি যদি সেরকম দেরিও হয়ে যায় ওই দুপুর বারোটা নাগাদ আমাকে একটু মামার বাড়িতে দিয়ে দেবেন ডেলিভারিটা থাহলে আমার খুব ভালো হবে আমার খুব সুবিধা হয়